আমি একটা হলো সুতির ছাপা কাপড় কিনেছিলাম তাঁতের সেই শাড়িটা এত সুন্দর কাটা এবং দামও খুব কম ছিলো কাপড়টা এত মোলায়েম পরেও আরাম এবং লম্বাতেও বড়ো ছিলো সাইডে কাপড় ছোটো হয় নি এবং কাপড়টার রংটা এত সুন্দর মানে ধুয়ে দেওয়ার পরও কাপড়ের রঙটা খুব সুন্দর ছিলো এবং অনেক দিন আমি ছেড়ে কুটে পরতে পেরেছিলাম কাপড়টা এত ভালো ছিলো যে যে আমি কী বলবো তা আর মনে বলে বোঝানো যাচ্ছে না কাপড়টা এত ভালো কালারটা ছিলো এবং মনের মানেও কোম্পানিটাও খুব ভালো ছিলো তার মানে রংটা ওঠে নি ছাপটাও খুব সুন্দর ডিজাইনটাও খুব সুন্দর ছিলো এবং মানেও কাপড়টা পরেও আরাম এবং কাপড়টা পরে ব্যবহার করেও আমি অনেক দিন ব্যবহার করলাম সেই ব্যবহারটাও কাপড়টা একটুকুনো ছেঁড়েও নি কিছুই না এবং মনে হয় অনেক মানে এরকম কাপড় যেমন আরো ভালো যাতে পাই সেই জন্য মানে আরো ভালো কাপড় যেমন থাকে সবাই ব্যবহার করুক সেই ব্যবহারের জন্য আমি আরো বলছি যেমন যে সুতির কাপড় হলেও সে কাপড়টা অনেক দিন ব্যবহার করলাম এবং যে কাপড়টা ওরকম কাপড় মানুষ পেলে সবারই অনেক দিন করে যাবে